বিদ্যুৎ হল একটি ক্ষতিকারক তড়িৎ প্রবাহর মাধ্যম এবং এই বিদ্যুতের কারণে মানুষের মৃত্যুও হতে পারে তাই বিদ্যুতের সঙ্গে কার্যকলাপ করার সময় মানুষকে অতি সচেতন থাকতে হয় আমার মতে বিদ্যুতের থেকে যে সমস্ত ক্ষতিগুলি হতে পারে সেগুলি হল বর্ষার দিনে যখন ঝড় বৃষ্টি হওয়ার পর বিভিন্ন গাছপালার কারণে বিদ্যুতের তার ছিঁড়ে যায় তখন প্রধানত মিটার এবং মেইন সুইচ নামিয়ে রাখতে হয় যাতে যদি বিদ্যুতের আবার তড়িৎ প্রবাহ চালু শুরু হয় তখন যাতে কারোর বিদ্যুৎ খেয়ে মৃত্যু না হয় এবং যখন বিদ্যুতের সাথে কাজ করা হবে তখন একটি টেস্টার ব্যবহার করতে হবে এবং কোনো রবার জাতীয় চটি পায় পরে থাকতে হবে